ইদানিংকালে বাজার মূল্য এত বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে যে আমাদের মতো মর্ধ্যবর্তী লোকেদের জন্য বাজার করা খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে মুদিখানা বাজার যেমন ডাল চাল আলু পটল পিঁয়াজ আদা রসুন সমস্ত কিছুরই দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় মানুষের ইনকাম অতোটা বাড়ছে না যেহেতু মুদিখানা বাজার এমন একটি বাজার যেখানে আমাদের প্রতিনিয়ত যেতে হয় এবং মুদিখানা দোকানে আমাদের না গেলে একটা দিনও চলে না বাজারে গেলেই প্রথমে আমাদের চাল ডাল আলু এই তিনটেই জিনিস সব সময় প্রয়োজন কিন্তু এখন খুচরা বাজার এবং পাইকারি বাজারের মধ্যে যা বাজার চলছে সেই সব বাজারে এত মূল্য বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে সেই জন্য আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এইগুলো আফোরড করা খুবই প্রবলেম হয়ে যাচ্ছে খুচরো বাজার এবং পাইকারি বা বাজারের মধ্যে জিনিসপত্র খুবই অত্যাধিক হারে দাম বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে

খুবই সমস্যা হচ্ছে যেহতু আমাদের ইনকাম সেই হারে হচ্ছে না কিন্তু প্রতিনিয়ত বাজার দর এত হারে বেড়ে যাচ্ছে সেই জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে এবং বাজারে গেলেই দেখতে পাই মুদি বাজার তো এক হলোই যে যে জিনিসের দাম একদম কমছে না দিন দিন বেড়েই যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় সবজি আমাদের আগে যেমন চাষবাস হতো সেই চাষবাস এখন আর হয় না আমহান এখন মাঠে আর কেউ যেতে চায় না সবাই চাই যে অফিসে বসে কাজ করার জন্য কিন্তু সেই জন্য যেহেতু চাষবাস হচ্ছে না তাই সবজির দাম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কেন কেউ চাইছে না যে চাষ করতে সবাই চাইছে যে ঘরের মধ্যে থেকে কাজ করার জন্য বাইরে রোদে বৃষ্টিতে ভিজে কেউ কাজ করতে চাইছে না সেই জন্য এখন আর ধান চাল চাষবাস খুব একটা হচ্ছে না সেই জন্য যে সবজির দাম অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে আমরা চাইছি যে সবাই যেন মাঠে বা মাঠে গিয়ে চাষা আবাদের দিকে মন দেয় এগ্রিকালচার নিয়ে কেউ একটু মাথা ঘামাক যাতে নিত্য নতুন কীভাবে পদ্ধতিতে সবজি চাষ করা যায় সেই জিনিসগুলো অন্তত আমাদের মাথায় রাখা দরকার যেমন এখন যে সবজিগুলো আমাদের প্রয়োজনীয় সেইগুলো প্রতিনিয়ত দাম বেড়ে যাওয়ার কারণে এখন আমাদের খুবই সমস্যা হচ্ছে কিন্তু সবজি জিনিসটা এমনই যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে আমাদের প্রতিদিনের রান্নার সঙ্গে সবজি ওতপ্রোতভাবে জড়িত সবজি ছাড়া আমাদের একদমই চলে না যেহেতু আমরা আর একদম চাষ আবাসের দিকে যাচ্ছি না তাই সবজির দামটা অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে এবং চাষের জন্য যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে সেগুলো খুব একটা ভালো জিনিস নয় এখন ন্যাচারাল পদ্ধতিতে চাষটা একদম বন্ধ হয়ে গেছে সবাই কীটনাশক ব্যবহারের প্রতি আগ্রহী হয়েছে এবং এই কীটনাশক ব্যবহার ফলে সবজি চাষটা এখন খুবই বাজে জায়গায় চলে গেছে কিছু চাষি অসাধু ব্যবসায়ী এবং চাষিরা আছে যারা কীটনাশক ব্যবহার করে সবজির গুণগতমানটাকে নষ্ট করছে এবং সবজিটাকে বিষে পরিণত করছে এবং এই সবজি যদি আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা এটা আমাদের খাওয়ারের মধ্যে যোগ করি তাহলে আমরা সবজির বদলে বিষ মনে হচ্ছে যেন আমরা খাচ্ছি কিন্তু এই সবজি যাতে কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে সবজি চাষ করা যায় সেই জন্য আমাদের উদ্যত হতে হবে এবং আমাদের এই বিষয়ে জ্ঞানটাকে বাড়াতে হবে এবং এগ্রিকালচার নিয়ে আমাদের পরবর্তী জীবনে কিছু একটা বড়ো কিছু করার চিন্তা ভাবনা রাখা দরকার কেন সবাই যদি মনে করে আমরা অফিসে বসে কাজ করবো মাঠে একদম যাবো না তাহলে আমাদের চাষবাসটা পুরো বন্ধর পথে কী করে আমরা জিনিসটাকে সু ভালো করে জায়গায় নিয়ে যেতে পারি সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর অনলাইন শপিং সম্পর্কে আমি মনে করি অনলাইন শপিং এমন একটা জিনিস জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গায় আমরা মানে কি বলবো আর আমরা যে জিনিসটাকে হাতে না নিয়ে শুধুমাত্র মোবাইল স্ক্রিনে দেখে সেই জিনিসটা আমরা পছন্দ করি কিন্তু বাস্তবে সেই জিনিসটা যখন আমার ডেলিভারি হবে সেই জিনিসটা যখন আমরা আমাদের জিনিসটা দেখবো হাতের সামনে তখন সেই জিনিসটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না কেন আমরা যেহুতু একটা মার্কেটে গিয়ে যখন জিনিসটা হাতে দিয়ে দেখি কিংবা পরে দেখি কিনবা আমরা হাতে নিয়ে দেখি জিনিসটা ঠিক চলছে কি ঠিক গায়ে আমার ফিট হচ্ছে কি সেই জিনিসগুলো আমরা অনলাইন শপিং যখন করবো সেই শপিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবো না আমরা শুধুমাত্র অনলাইন স্ক্রিনে দেখবো যে জিনিসটা একটা খুব একটা ভালো হচ্ছে কি না হচ্ছে সেই জিনিসটার প্রতি আমরা কিন্তু খুব একটা ভালোভাবে জিনিসটা বুজতে পারবো না যখনই আমরা সেটা অনলাইন থেকে নেবো যখনই আমরা ওটা অফলাইনে দেখতে যাবো তখন সেটা আমরা নিজেরা পরে দেখতে পারবো কিংবা কোনো ইলেকট্রনিক জিনিস নিলে সেটাকে আমরা বাজিয়ে দেখতে পারবো কিন্তু অনলাইন মাধ্যমে সেটা কিন্তু আমরা সেটা করতে পারবো না যেহেতু আমরা এখনও অনলাইনের প্রতি আসক্ত হয়ে গেছি আমরা এতটাই কুঁড়ে হয়ে গেছি যে বাড়ি থেকে বেরবো না মারি মোবাইল সামনে নিয়ে সেটাতেই আমরা ঘাঁটতে ঘাঁটতে দেখবো যেটা পছন্দ ওটা পছন্দ এই নিয়ে আমরা মোটামুটি অনলাইন শপিংটাকে আসক্ত হয়ে পড়েছি সেই জন্য আমরা মার্কেটে যেতে একদম ভয় পাই এইগুলোর একটা সুবিধা আছে ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে যেহতু এখন রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয় আমরা বাড়িতে বাইরে যাবো একটা খরচা আছে তার ওপরে আমরা অনলাইন শপিং করলে একটা যে খরচাটা সেটা একটা যাতাযাত খরচাটা বেঁচে যায় কিন্তু একটা জিনিসের প্রতি একটা ভয় থাকে যে আমরা সঠিক জিনিসটা পাবো কি না সেই জিনিসটার মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব থেকে যায় যে জিনিসটা আমি যেটা পেলাম সেটা কি ঠিক না সেটা ভুল এই নিয়ে আমরা একটা আলোচনা করলে যেটা দেখা যায় যে অনলাইন শপিং এর থেকে অফলাইন শপিংটা আমার মনে হয় যেটা সেটা খুবই ভালো কেন অনলাইন শপিং আমার পক্ষে খুব একটা ভালো জিনিস মনে হয় না অফলাইন শপিংটাই আমার মনে হয় খুবই ভালো কেন অনলাইনে আমাদের খুব একটা ভালো জিনিস আসে বলে আমার মনে হয় না কিছু না কিছু আমরা নিউজে দেখতেই পাই যে অনলাইনে জিনিস কিনে সে ঠকেছে কিন্তু অফলাইনে জিনিসটা নেওয়ার পরে তার একটা মন থেকে স্যাটিসফ্যাকশান আসে যে না জিনিসটা পেয়েছি আমার পছন্দ মতো পেয়েছি কিন্তু অনলাইন থেকে জিনিসটা নিলে মনে হয় যে জিনিসটা ঠিক হলো জিনিসটা আমার বা কাজে লাগবে তো আদৌ জিনিসটা ঠিক আসবে তো এই নিয়ে আমরা সব সময় ভাবনা চিন্তার মধ্যে থাকি সেই জন্য আমার মনে হয় অনলাইনের থেকে অফলাইন জিনিসটা খুবই ভালো তাই আমি চাইছি যে অনলাইনের থেকে অফলাইন শপিং করাটা খুবই ভালো